বাড়িতে যখন আমরা সাঁতার কাটি মানে প্র্যাকটিস করি তো সেই সময় অনেক কিছুই ভিটামিন খেতে হয় যেরকম ডিম দুধ কলা কিছু পানীয় খাবার আছে যেগুলো প্রান খেতে হয় তো ওই সব খাওয়ার পরে যখন সাঁতার কাটতাম ভালো লাগত আর একটা আলাদা শরীরে একটা এনার্জি থাকত এবার যখন ওই টুর্নামেন্টে মানে সাঁতার কাটতে যেতাম তো তার আগে এগুলো অবশ্যই খাওয়া উচিত আর খেতে হবে না তো শরীরে একটা এনার্জি আসবে না দম থাকবে না একটা মানে অসুস্থতা ভাব করবে তো আর একটা কথা ওই মানে সাঁতার কাটার আগে ভারী খাবার একদমই খাওয়া উচিত নয় যেরকম মাংস মাছ ভাত যে কোনো জিনিসই একদমই খাওয়া উচিত নয় শুধু ফলটাই খাওয়া উচিত কিছু ফল তারপর কোনো পানীয় জিনিস এগুলোই খাওয়া উচিত আর ভারী খাবার একদমই খাওয়া উচিত নয় কারণ খেলে সাঁতার কাটতেই পারবে না শরীর একটা টাইট লাগবে আর একদম শুধু পুষ্টিকর খাবার খাওয়াই উচিত খেয়ে সাঁতার কাটলে শরীরটাও ভালো থাকবে এনার্জি লেভেলও থাকবে আর সাঁতার কাটতেও ভালো লাগবে আর কাটার একটা মনোযোগও বাড়বে